পড়াশোনার সম্পর্কে বলতে আমি এম এ এম এ পর্যন্ত পড়েছি এবং বাংলা বাংলাতে রেগুলার নিয়ে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মেদিনীপুরে পড়াশোনা করেছি এবং মেদিনীপুরে পড়াশোনা করেছি পড়াশোনা করেছি তারপর এস এস সি ও একবার টেট পরীক্ষায়ও বসেছিলাম তো টেটের রেজাল্টে রেজাল্টে খুব একটা ভালো হয়নি এবং কোনো নাম বেরোয়নি তারপর তারপর আরও অনেক অনেক চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং প্রিপারেশন নেওয়ার পরে সেরকমভাবে কোনো কিছুতেই সাফল্য অর্জন করতে পারিনি তারপর পড়াশোনা করার পর করার পর যে সমস্ত এবং সেটা খুব ভালোভাবে পড়াশোনা করার পর নানান বিভিন্ন জায়গায় অনেক সুযোগ পেয়েছি তার মধ্যে কোম্পানিতে এবং স্থানীয় যে সমস্ত অফিস ডি ও অফিস বিডিও অফিস সমস্ত অফিসে ডাটা এন্ট্রির কাজ করেছি কাজ করেছি তাছাড়াও এখন নিজের এবং নিজে পড়াশোনা করার ফলে আমার যে জ্ঞান বা বুদ্ধি বেড়েছে তার ফলে আমি টুকটাক ব্যবসা করি এবং ব্যবসাতেও খুব একটা যে খারাপ পজিশনে তা নয় যথেষ্ট ভালোভাবেই চলছে